পশ্চিম বর্ধমানের স্বাস্থ্য পরিষেবা বেশ উন্নত মানের এখানে সাধারনত যারা শহরের কাছে বসবাস করে থাকেন তাঁদের খুব সহজেই চিকিৎসক এবং হাসপাতালের সাহায্য লাভ করে থাকেন এখানে সমস্ত ধরনের রোগের চিকিৎসা উপলব্ধ রয়েছে এখানে সরকারি এবং বেসরকারি উভয় ধরনের হাসপাতাল রয়েছে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন সরকারি সংস্থা এবং জেলা হাসপাতালের মাধ্যমে বিভিন্ন দরিদ্র লোকেদের জন্য বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ দান করে থাকেন এবং বিভিন্ন সরকারি যানবাহনেরও ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে গর্ভাবতী মহিলারা সহজে হাসপাতালের কাছাকাছি আসতে পারেন এবং সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডেরও ব্যবস্থা করা রয়েছে যার মাধ্যমে দরিদ্র লোকেরা তাঁদের বিনামূল্যে চিকিৎসা করাতে পারবে